আমি তো রোজই নানা ধরনের কাজ করি কাজ একটা পেশা সেটা কাজ আমাকে করতেই হয় কিন্তু আমার কাজের বাইরেও সবচেয়ে বড়ো শখ হলো আঁকা ড্রয়িং ওটা আমি খুব পছন্দ করি আর আর একটা জিনিস হলো মেকআপ কাউকে সাজানো গোজানো এই জিনিসটা আমার কাছে খুব পছন্দের একটা জিনিস কেউ যদি আমাকে বলে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও আমি তাকে সত্যিই চেষ্টা করি যতোটা সুন্দরভাবে সাজানোর আর সবাই দেখে বলেও না খুব সুন্দর হয়েছে সেই কারণে সেই থেকেই আমার এই কাজের প্রতি নেশা আমি কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু এই কাজগুলো করে থাকি নানা ধরনের পেন্টিং বড়ো বড়ো সুন্দর সুন্দর ছবি আঁকা রঙ বেরঙের তুলি দিয়ে নানা ধরনের ছবি আঁকা ছবির মধ্যে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা এটা আমার বিরাট শখ নানা জায়গায় নানা ধরনের দৃশ্য দেখে সেই দিশ্য ছবির মধ্যে তুলে ধরা আমার খুব ভালো লাগে এই জন্যই আমার এটা খুব মনকেও ভালো করে দেয় যখন আমি কোনো আমার হাত দিয়ে ছবি আঁকি সেই ছবিটা অটোমেটিক সুন্দরভাবে হয়ে যায় আর সবচেয়ে বড়ো শখ ওই মেকআপ মেকআপটাও আমার খুব ভালো লাগে কোনো কাওকে সাজাতে কোনো অনুষ্ঠানে সুন্দরভাবে সাজানো গোছানো সুন্দর নানা ধরনভাবে সাজানো আমার এটা সবচেয়ে পছন্দের জিনিস কাউকে শাড়ি পরিয়ে সুন্দরভাবে মেকআপ করে রঙ তুলি দিয়ে তার চোখ মুখ সুন্দরভাবে এঁকে তাকে নিখুঁতভাবে সাজিয়ে দেওয়া এটা আমার কাছে খুব একটা বড়ো শখ